গরমকালে দৌড়ানোর সময় শরীরে হালকা কাপড় পরা উচিত আর ঠান্ডার সময় দৌড়ানোর সময় শরীরে মোটা কিছু পরা উচিত যাতে দৌড়ানোর সময় ঘাম হয়ে ঘাম বসে যাতে শরীর না খারাপ হয় আর বৃষ্টির সময়ে দৌ দৌড়ানোর সময় রেনকোট পরে দৌড়ানো উচিত আর ভালো জুতো পরা উচিত যাতে না স্লিপ খেয়ে পড়ে যায়